আমরা পোলট্রি চাষ করি এবং সেই পোলট্রি খুব যত্ন সহকারে সে ঘরে ব্যবস্থা নেই এবং পোলট্রি যেখানে থাকে সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং পোলট্রি তিনবার জল দিতে হয় দিনে তিনবার জল দিতে হয় রাত্রে পোলট্রির ঘরে আলো রাখতে হয় এবং পোলট্রি ঘরে পোলট্রি যদি চুন পায়খানা করে তাতে ও ওষুধ ব্যবহার করতে হয় ব্যবহার করতে হয় এবং পোলট্রির ঘর চারি যদি ঠান্ডা লাগে চারিধারে আমরা বেড়া একখান বেড়া দিই কিংবা কাপড় দিয়ে ঘেরো ঘের ঘেরাও করে দিই যাতে পোলট্রিকে কোনো ঠান্ডা না লাগে এইভাবে পোলট্রি আমরা খুব যত্ন সহকারে মানুষ করি এবং পোলট্রি খুব এক মাসের মধ্যে এক কিলো করে বা এক কিলোর বেশিও হয় তারপরে দিশি মুরগি চাষ করি এবং সেই দিশি মুরগি যে স্থানে থাকে সেই ঘরটা ভালোভাবে পরিষ্কার করি এবং সেই ঘরে চারিধারে বেড়া দিতে হয় বা চট দিয়ে এঁটে দিতে হয় কারণ কোনো ঠান্ডা যেন না লাগে মুরগি সেই মুরগির ঘরগুলো মুরগি ঘরে চারিধারে আটকে রাখি যাতে ঠান্ডা না লাগে এবং মুরগির ডিম দিয়ে মুরগির ডিম একটা তাওয়ায় বসিয়ে দিয়ে মুরগির বাচ্চা তৈরি করতে হয় আর সে সব বাচ্চা প্রথম খুদ দিতে হয় তারপরে ম্যাশও দিতে হয় এবং দুই তিনবার তাদের দিনে তিন চারবার এবং রাত্রে তিনবার তাদের খেতে দিতে হয় সেই ঘরে মুরগির ঘরে আলো রাখতে হয় না এবং লক্ষ্য রাখতে হবে যে মুরগি কোনো চুন পায়খানা করছে কি না কোনো মুরগি কোনো গলা ডাকছে কি না এগুলো লক্ষ্য রাখতে হয় এবং মুরগি সেইভাবে আমরা চাষ করি এবং মুরগি এক মাসের মধ্যেই বেশ বড় বড় হয়ে যায় এবং মুরগির ডিম ডিম খুব ভালো জিনিস ভালো মুরগির ডিম আমরা খেয়ে থাকি মুরগির ডিমই ভিটামিন আছে